সাইকেলের বিভিন্ন ধরনের দামের আছে কী রকম দাম নিতে পারবেন সেটা আপনার ওপর নির্ভর করবে বড় সাইকেলের দাম হচ্ছে সাঁইত্রিশ হাজার টাকা ছোটো সা বাচ্চাদের এর সাইকেলের দাম হচ্ছে দেড় হাজার টাকা এখন কী মডেলের সাইকেল নেবে কী মডেলের সাইকেল নেবে নেবে কী নেবে কী হোন্ডা নেবে কি কী নেবে সেটা এখন আপনার উপর নির্ভর করবে বড় সাইকেলের দাম এই অল্পবিস্তর কমিয়ে নেওয়া যাবে অবশ্য তো তার বেশি তো কমানো যাবে না হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া যাবে কোম্পানিতে তো ডিসকাউন্ট দেয় না সেটা আমাদের মজুরির ওপর থেকে ডিসকাউন্ট দিতে হবে তাছাড়া তো আর ডিসকাউন্ট তো দেওয়া যাবে না আচ্ছা কোনো সমস্যা হয়ে গেলে এ সাইকেল আমার কাছে আনলে ওটা হচ্ছে ফ্রি সাবসিডি দেওয়া যায় অল্প কিছু ইয়েতে কিন্তু বেশি সমস্যা হয়ে গেলে এ হচ্ছে এ সেটা আর এ করা যায় না ঠিক আছে আপনি আমার দোকানে আসুন এসে দেখে যান কীরকম সাইকেলের পছন্দ হয় মডেল ঠিক আছে আপনি এসে দেখে যান রাখছি তাহলে